আমাদের গ্রামে যখন কেউ মারা যায় তখন তাকে প্রথমে তার জন্য একটি খাট তৈরি করা হয় যাতে তাকে শুইয়ে নিয়ে সে শ্মশানে নিয়ে যেতে পারবে এরকমই একটি খাট প্রথমে তৈরি করা হয় তারপরে তাকে ধূপ ধুনো দিয়ে ঘেরা হয় এবং একটু রজনীগন্ধার মালা বা কোনো না কোনো মালা নিয়ে এসে তাকে পরানো হয় তার চোখে দুটো তুলসি পাতা ও নাকে তুলো গুঁজে দেওয়া হয় এরপর যখন তাকে পোড়াতে নিয়ে যায় তখন বাতাসা ছড়ানো হয় এবং খই ছড়ানো হয় তারপর হরিবোল বলতে বলতে নিয়ে যাওয়া হয় এরপরে যখন তারা বেরিয়ে যায় তখন দরজার সামনে একটা পেরেক ঠুকে দেওয়া হয় যাতে বলে যে কোনো যেন আত্মা না প্রবেশ করে মরা মানুষ তো সেই জন্য তারপরে নিয়ে যেতে যেখানে অনেক রকমের নিয়ম থাকে যেগুলো আমার আপাতত এখন জানা নেই কারণ তারপরে বাড়ির বড়োরা সবাই যেয়ে সেখানে থাকে যে ছেলে থাকে কোনো যে মারা যায় তার যদি কোনো ছেলে থাকে ছেলেই মুখাগ্নি করতে পারে তো এইভাবে তারা এই কাজগুলি সব সম্পন্ন করে থাকে